হ্যালো হ্যাঁ বলুন

আচ্ছা কী কী বইগুলো লাগবে একটু বলো আমি দেখছি আছে নাকি আচ্ছা ঠিক আছে তো ব্যাপার হচ্ছে গীতাঞ্জলিটা এখন নেই কারণ অনেক স্কুলে যেহেতু হচ্ছে আর মানে আজকে ছিল অবশ্য এই কিছুক্ষণ আগে দুজন এসে নিয়ে গেল তোমার কি এক দু দিন পরে হলে হবে তাহলে ওই বইটা পেয়ে যাবে গীতাঞ্জলিটা আর শেষ দেখাটা রয়েছে একটাই রয়েছে ওটা তুমি আসলে এখন আসলেও পেয়ে যাবে বা পরে একটু পরে আসলেও আমি না হয় রেখে দেব ওটা পেয়ে যাবে তুমি হ্যাঁ অবশ্যই আমাদের লাইব্রেরীর একটা কার্ড রয়েছে আপনি কিছু না শুধু আধার কার্ডটা নিয়ে আসবেন আর আপনার ফোন নাম্বারটা দিয়ে এখানে রেজিস্টার করে দিলে হয়ে যাবে আর যদি আপনার কার্ড থেকে থাকে ওটা মানে এক মাস ছাড়া ছাড়া তো রিনিউ করাতে হয় আজকে এখানে এসে যেহেতু সরকারি লাইব্রেরী তো আর কিছুই না ওইটা করলেই হবে যদি আপনার কার্ড নাও থেকে থাকে তাহলে আধার কার্ডটা নিয়ে আসুন সঙ্গে সঙ্গে করে আর বইটা দিয়ে দেওয়া হবে আপনাকে খোলা আছে আমাদের সকাল আটটা থেকে খোলা হয় ওই সন্ধ্যে ছটা অবধি হ্যাঁ বিকেল সাড়ে তিনটে চারটার দিক করে আসুন তাহলে আর ওই বইটাকে রাখবো আর গীতাঞ্জলিটা এক দু দিন পরে পাবেন আর অন্য কিছু বই লাগবে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই বইগুলো ওই বইগুলো রয়েছে ওইগুলো আপনি আসুন পেয়ে যাবেন অসুবিধা নেই হুম হুম ঠিক আছে হুম